আমি একটি গণিত বুক গণিত বই কিনেছিলাম সেই বইটি হচ্ছে খুব ভালো বই তার কারণ বইটির অনেকগুলি পাতা রয়েছে কিন্তু বইটির দাম কম বইটির মধ্যে অনেক উজ্জ্বল ছবি রয়েছে বইয়ের পাতার গুণমান অনেক ভালো